নাচের শৈল বিকাশের সংস্কৃতির প্রভাব ভূমিকা পালন করে বলতে আমি মনে করি যে নাচ খুব একটা স্বাধীন জিনিস আপনি নাচতে গেলে প্রথমত আপনাকে খুব ধৈর্যর দরকার হবে এবং নাচ সবার দ্বারা আর কি হয় না ও হয় বলতে হয় হয় না বললে হবে না তবে কিন্তু পারফেক্ট নাচ বা ডান্সিং ডান্সিং নাচ তো অনেক ধরনের হয় তো আপনি কোন তালে কীভাবে নাচবেন কোথায় কীভাবে আর কি মানুষকে মনোরঞ্জন করবেন সেই সব জিনিসগুলো আপনাকে জানা অত্যন্ত দরকার এবং নাচ তো সব সবাই জানে নাচ নাচ ওগুলোকে নাচ বলে না আর আমি যে নাচের কথা বলছি সেটা হচ্ছে প্রফেশনাল আর কি তো ওই নাচগুলো আপনাকে শিখতে বা জানতে হলে প্রথমত নাচের ক্লাস করতে হবে তারপর আপনি অনেক প্রতিযোগিতা বা আর কি অনেক এইসব আর কি প্রতিযোগিতা তার পরে আর কি আপনার অনেক জায়গায় অনুষ্ঠান হয় বা কোনো কবির জন্মদিন বা নেতার কোনো দিন জন্মদিন তো সেই সব জায়গাগুলিতে আর কি নাচ গানের প্রোগ্রাম হলে সেখানে আর কি নাচে তারা সংস্কৃত গানে তো সংস্কৃতির প্রভাবের ভূমিকা এইভাবে আর কি ছড়িয়ে আছে তো স্বাভাবিক ব্যাপার তো আমি মনে করি এই সবই আর কি ভূমিকা পালন করে নাচ অত্যন্ত খুব ভালো জিনিস এবং খুব উপকারীও আছে নাচ কারণ আপনি নাচছেন তখন শরীরে অনেক কিছু আপনার শরীর অ্যাক্টিভ থাকছে তো নাচ করা আর কি ভালো এটাই বলব এটাই আমি মনে করি